ভারতীয় মিডিয়া আমাদেরকে অনেকভাবে সাহায্য করে যেমন প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে উন্নত শহরে কোথায় কি খবর কখন কোথায় কি ঘটছে আমরা সবই নিউজ চ্যানেলের মাধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে জানতে পারি মিডিয়ার লোকজন বিভিন্ন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়েও সেখান থেকে আমাদের জন্য খবর নিয়ে আসে যার ফলে বাড়িতে বসেও আমরা টিভির মাধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে আমরা সেই সম্পর্কে সঠিক তথ্য জানতে পারি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মিডিয়াগুলো নিজেদের চ্যালেনের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য তাদের অনেক সময় ভুল তথ্য দেয় ভুল তথ্য দেওয়ার ফলো আমরা অনেক বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পরে যাই যার ফলে সঠিক তথ্য নিয়ে আমরা সচেতন হতে পারি না নিউজ চ্যানেলগুলোর মধ্যে অনেক বিখ্যাত বিখ্যাত বা গুরুত্বপূর্ণ খবরের কাগজ আছে যেমন আনন্দবাজার বা বর্তমান খবরের কাগজ বা তাদের যে জি চব্বিশ ঘণ্টা বা জি নিউজ যে চ্যালেনগুলো আছে তার মাধ্যমে আমরা অনেক খবর জানতে পারি এবং সেই চ্যালেঞ্জ সম্পর্কে আমার যথেষ্ট ধারণা জন্মেছে